হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানে জুয়েলারির দোকান এখানে অনেক দূর দূর থেকে মানুষরা আসেন সব হার সব নিয়ে যান আপনি বলুন আপনি কি অর্ডার দিতে চান আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ পাঁচ গ্রামের দামটা ঠিক এখান থেকে বলা যাবে না ওজনে ভারী হবে তো আপনি দোকানে আসুন এসে দেখে যান তাহলে বোঝা যাবে আপনি আসুন না আপনার হুম বলুন বলুন হুম হ্যাঁ হ্যাঁ এখন তো চোকারের ডিজাইন তো অনেক রকমের বেরিয়েছে সবাই নিয়ে যাচ্ছে আমার কাছ থেকেই তো সব নিয়ে যাচ্ছে নতুন নতুন কালেকশান এনেছি সব বাইরের থেকে চোকার সবাই নিয়ে যাচ্ছে এখান থেকে হয়ে যাবে আপনার দামের মধ্যে আপনি এসে দেখে যাবেন না একবার আর এখন তো আমাদের এখানে দেওয়ালির সিজন পড়েছে এখন লোকজনেরা ফাঁকে কাজ করছে হুম তাই ডেলিভারি দিতে একটু অসুবিধা হবে আপনি এসে দেখলে একটু সুবিধা হবে বলুন হ্যাঁ দিতে পারব এক সপ্তাহ টাইম তো লেগে যাবে এখন তো দোকানে বেশ চাপের মধ্যেই আছি ধনতেরাসের সিজন তো চাপের মধ্যেই আছি এখন চাইলে এক সপ্তাহ দুসপ্তাহ লেগে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অফার চলছে অফার চলছে আপনি যেটা নেবেন সেটা অনুযায়ী আপনাকে টাকা ফেরত দেওয়া হবে মনে করুন একটা জিনিস নিলেন সেই দামের মধ্যে দুহাজার টাকা এক্সট্রা দিয়ে রূপার কয়েন দেবো আপনাকে বড় বড় গিফট পাওয়া যাবে তাতে থাকবে হটপট থাকবে জলের বোতল থাকবে বিভিন্ন রকমের থাকবে সব এসে দেখে যান দেখলে আপনি বুঝতে হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছেন ধনতেরাসের অফার চলছে আপনি একদিন চলে আসুন এসে বরঞ্চ দেখে যাবেন আমাদের এখানেই দোকানটা স্টেশন পাড়াতেই অসুবিধা কিছু হবে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের স্টেশন পাড়া হ্যাঁ আমার বাড়ি দোকান একসাথেই নিচের তলায় দোকান আর উপরতলায় আমরা থাকি গোডাউন তিনতলা আর কি উপরতলায় দোকান নিচের তলা দোকান খোলা থাকে তো এখন দোকান প্রতিদিন খোলা থাকে অসুবিধা কিছু নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখি তাহলে